পশুপালনে ডিম মাংস দুধ বাদেও যারা গরু জাতীয় পশুপালন করেন তাদের কাছে একটা উত্তম সুযোগ আছে যে কম্পোস্ট সার কম্পোস সার তৈরি করে তারা বিক্রি করতে পারে বাজারে প্রচুর চাহিদা তাদের ক্ষেত্রে কী করতে হবে গ গরুর বর্জ্যটা এক জায়গায় জমা করতে হবে জমা করে একটা জমা একটা ছাউনি করে রোদ বৃষ্টি যাতে না লাগে তার কিছুদিন পরে গোবরটা যখন একটু পচে যাবে তখন তখন তখন তাতে কিছু কেঁচো দিয়ে দিলে এবং সেটা বেশ কিছুদিন পরে কম্পোস্ট সারে পরিণত হবে আর বিভিন্ন রকমের পশু পালন আছে আপনি পাখি চাষ করতে পারেন পাখি পালন করে সেগুলো বিক্রি করে অনেক রকম অনেক টাকা উপার্জন করতে পারেন

এখন কুকুরের চাহিদা অনেক বেশি হয়েছে আপনারা কুকুর কুকুর পোষেও অনেক টাকা ইনকাম করতে পারেন